ভুট্টা ঘাস খড় গমের ভুসি খোল এবং স্বাস্থ্য উৎপাদন পেতে আমরা প্রোটিন জাতীয় খাবার খাওয়াই কারণ প্রোটিন জাতীয় খাবার খেলে গবাদি পশুর স্বাস্থ্য প্রচণ্ড ভালো থাকে সে দুর্বল হয় না প্রচণ্ড শক্তিশালী হয়